হ্যাঁ ধর্মের আমরা মুসলমান আমাদের ধর্মের প্রধান বিশ্বাস হলো

গরু কাটা ঈদ যেটা বলে সেটা আমরা আমরা সেই ঈদটায় আমরা খুবই দুঃখ পাই কারণ আমাদের গরুগুলো যাতে যাদেরকে খাইয়ে পরিয়ে মানুষ করেছি তাদেরকে কেটে দিতে হয় সেটা আমাদের খুবই খারাপ লাগে আর যখন যেটা আছে আমরা রোজারিদের যেতে যেটা আমরা মেয়েরা করি আমরা যেটা করি সেটা হলো আমরা বাড়িতে সিমুই লাকচা আরও বিভিন্ন রকমের পায়েস টায়েস এগুলো আমরা সব বাড়িতে বানাই মেয়েমানরা আসবে এসে খাবে এগুলো আমাদের বানাতে খুবই ভালো লাগে আর যেটা শিক্ষা আছে আমাদের আমাদের মুসলিম ধর্মে যেটা আছে সেটা শিক্ষা শিক্ষা বলতে এটাই বোঝায় যে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে সঠিকভাবে এবং রোজা রাখতে হবে এবং সঠিক পথে চলতে হবে এটাই আমাদের শিক্ষা কাউকে ছোটো করে দেখা যাবে না কারোর প্রতি হিংসা করা যাবে না আর কারোর সাথে না ঝগড়া না মারামারি কোনো কিছু করা যাবে না এটাই আমাদের শিক্ষা আমাদের ধর্মে এটাই আমাদের শিক্ষা আর যেটা আছে আগেকার যুগে আগেকার যুগে ব্রিটিশ আমলে যেটা আছে সেটা হলো সংস সাংস্কৃতিক প্রভাবে যেটা আছে যেটা পড়ে যে আগেকার যুগের যায় যে যা ধর্ম আলাদা মুসলিম একটা মুসলমান অন্য একটা হিন্দুর বাড়ি যাওয়া নিষেধ এবং আর একটা হিন্দু বা খ্রিস্টান ধরুন হিন্দুদের বাড়িতে এলো তাদের নাকি জাত চলে যায় আমি শুনেছি অতটা আমার খেয়াল নেই বা জানা নেই আমি অতটা গল্প শুনিনি এরকমই হয় হতো আমি কারো কাছ থেকে শুনেছি যে আগেকার আগেকার লোকেরা ধরো একটা হিন্দু লোক একটা মুসলমান বাড়িতে গেল সে মুসলমানের নাকি এই হিন্দুদের নাকি জাত চলে যাওয়া এগুলো বলে এগুলো মোটেও ভালো নয় আধুনিক যুগে যে যা হয়েছে হয়েছে এ যুগে যা যা হচ্ছে আমরা হিন্দু মুসলমান সবাই মিলেমিশে থাকি আমাদের খুবই ভালো লাগে এগুলো করতে